সাঁতার কাটা খুব একটি ভালো ব্যায়াম আমি নদীতে এবং পুকুরে সাঁতার কেটেছি সাঁতার কেটতে কাটতে আমার খুব ভালো লাগে এবং শরীরে এক্সেসাইজ ও ব্যায়াম হয়

ক্রিকেটও খেলেছি ক্রিকেট খেলা আমার একটা প্রিয় খেলা ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগে ক্রিকেট খেলার মাধ্যমে অনেক ছোটাছুটি ব্যায়াম হয় মানসিক আনন্দ শারীরিক মানসিক দুটোই আনন্দ হয় শরীরে এনার্জি বাড়ে খুব ভালো